হ্যাঁ বলুন হুম আমি যা আমি তো আপনাকে ঠিক চিনতে পারলাম না আচ্ছা

ও আপনি অটো নেওয়ার জন্য ফোন করেননি আচ্ছা আচ্ছা আপনি আছেন কোথায় শান্তিনিকেতনে নাকি কোপাইয়ে না প্রান্তিকে আচ্ছা আপনি কখন যাবেন কখন দেখুন আজকে তো রবিবার আজকে তো রবিবার আজকে এখানে তথাকথিতভাবে শনি আর রবি দু দিন হাট বসে এবারে শান্তিনিকেতনে আপনি সোনাঝুরি মেলাতেও আপনি দেখতে পারেন অথবা কিছু দোকান আউটলেট এখন হয়েছে একটু শহরের দিকে ওই জয়গুরু কাঁথা স্টিচ ক্লথ বলে একটা রয়েছে ওখানেই আপনি ভালো কাঁথা স্টিচের জিনিসপত্র পাবেন হাটটা বসে হচ্ছে আপনি তো শান্তিনিকেতনে আছেন সেখান থেকে টোটো করে ধরুন দশ থেকে কুড়ি মিনিট মতন দূরত্ব টোটো বা অটো করে চলে যেতে পারবেন আপনি সোনাঝুরির হাট আরেকটা হাট বসে সেটা হচ্ছে যে সেটা চলে যাবে তার উলটো দিকে কোপাই নদীর ধারে বসে সেটাও সেম একই রকম লাগে আমাকে আমাকে তো সে ঠিক আছে কিন্তু আমার একটা রিজারভেশান আছে আজকে ওরাও ঘুরতে এসেছে আমি আপনাকে আরেকটা জায়গা বলতে পারি সেখানে যদি আপনি একটু বিকেল বিকেলের আগে যদি যান তাহলে পেয়ে যেতে পারবেন তা ওই জায়গাটা হচ্ছে ধরুন কত দূর বলব একটু দূরে হাটের একটু ভিতরেই ওরা হচ্ছে শাড়ি বানায় বুঝতে পারলেন ওরা হ্যাঁ ওরা শাড়ি বানায় এবারে ওখানে গিয়ে আপনি যদি বলবেন যে আপনি এরকম ডিজাইনের শাড়ি চান তাহলে ওরা কিন্তু একটা সময় নিয়ে শাড়ি বানিয়েও দেবে তার সঙ্গে আপনাকে বাড়ি ডেলিভারও করে দেবে কিন্তু আপনি যদি আজকের আপনি যদি যান হ্যাঁ আপনি যদি আজকে যান শনি আর রবিবার কিন্তু সব জায়গায় দাম বেশি হয় তার কারণ ওরা তো বাইরে থেকে ওরা জিনিসপত্র ওরা কিনতে মানে যারা বড় বড় লোকেরা আসে এখানে কিনতে তারপর যেখানে পর্যটকরাও আসে এই সময়ে কিনতে এবারে আপনি যদি আজকে যদি যান আপনার দামটা হয়তো একটু বেশি হবে আপনি যদি কালকে যান তাহলে আপনি হাটের দামে জিনিসপত্রগুলো পাবেন শুধু আচ্ছা আচ্ছা হুম আপনি কোথায় আপনি আপনি কোথায় যাবেন আপনি আছেন কোন জায়গায় স্টেশন থেকে কত দূরে আপনি আছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে যদি আপনি যদি যেতে চান তাহলে আপনি আমাকে সকালবেলা সকাল নটার সময় একবার কনফার্ম করবেন কনফার্ম করে আপনি হচ্ছে আমাকে একটু জানাবেন